এই পেশাটি খুবই ভালো পেশা এটাকে যদি বাড়ানো যায় আরও ভালো হবে তবে তার জন্য পর্যাপ্ত জায়গার দরকার জায়গার দরকার কারণ যদি আমি দশটা মুরগি থেকে কুড়িটা করি তাহলে কুড়িটা প্রাণীর বা চল্লিশটা প্রাণীর যেরকম জায়গা অনেকটাই জায়গার প্রয়োজন কারণ এরা সেখানে ঘোরাফেরা করবে থাকবে একটা ছোট জায়গার মধ্যে এতগুলো প্রাণী একসঙ্গে রাখলে এদের অসুবিধা হয়ে যেতে পারে অসুবিধা হবে সরকারি স্কিম বলতে আমরা সরকার থেকে এই মুরগি সংক্রান্ত অনেকই সাহায্য পাই কোনো কোনো সময় সরকার থেকে দশটা কুড়িটা বাচ্চা দেয় সেই বাচ্চাগুলোকে আমরা পালন করি পালন করি এবং এদের খাবারও সরকার থেকে মাঝে মধ্যে দেয় এই ব্যবসাটা খুবই ভালো ব্যবসা এই ব্যবসাটা করতে পারলে আ ইনকাম যথেষ্ট পরিমাণে হতে পারে আমরা এই পোলট্রির ব্যবসাটাকে সমর্থন করি